আজ কাল সোশ্যাল মিডিয়া অনলাইনে প্রত্যেকটা কাজই হচ্ছে সে যে কোনো কাজই বলুন না কেন আর অনলাইনে যেহেতু কাজগুলো আমাদের সবাইকার হাতের মুঠোতেই আমাদের আইফোন রয়েছে তো সেই কারণে আমাদের অনলাইন কাজগুলো আমাদের এই ফোনের মাধ্যমেই হয়ে যাচ্ছে আর এই ফটোগ্রাফি তো আগের যে ফটোগ্রাফির জন্য আগে যেমনি কোনো ইস্টুডিয়োতে গিয়ে আমাদের অপেক্ষা করতে হতো সেখানে গিয়ে আমাদের ফটোগ্রাফি করতে হতো এখন আর সেটার আর কোনো দরকার নেই এখন আমাদের যেখানে সময় হচ্ছে যার যেভাবে যে পজিশানে হচ্ছে তো সে সেভাবেই কাজগুলো করে নিতে পাচ্ছে অনলাইনে হওয়াতে আপনি অনেক কিছু যেমনি সুযোগ সুবিধাগুলোও যেমনি আপনি যেমনি পেয়ে গেছেন তেমনি আপনি যেখানেই যে অবস্থাতেই থাকুন না কেন আপনি অনলাইনে কাজগুলোও কিন্তু করে নিতে পারবেন আগে যেটা হতো না আগে যেটা সম্ভব হতো না কোথাও গিয়ে কোনো জায়গাতে নির্দিষ্ট কোনো স্থানে গিয়েই করতে হতো এখন যেমনি সেটা আর হচ্ছে না